হ্যাঁ আমার পশুদের সাথে আমার বন্ধন খুবই ভালো এবং আমার ছোটোবেলায় একটি গায়ে ছিলো এবং আমি তার নামও রেখেছিলাম পুটি সে আমার খুব আতরের গাইছিল এবং আমি খুবই তার যত্ন নিতাম তাকে তার সাথে খেলতাম এবং তাকে সকালে ঘুম থেকে উঠেই এই ছানি খড় তারপর খোল ঘাটা এসব খাওয়াতাম তারপর জল খাওয়াতাম এবং আমি তাদের খুবই যত্ন নিতাম তাদের খুবই যত্ন নিতাম তাছাড়াও আমার আরও প্রিয় একটি কুকুর ছিলো তাকে আমি প্রতিদিন সকালে রুটি খওয়াতাম এবং রাতেও খাবার দিতাম তার সাথে আমি ই মজা করতাম আমার খুবই ভালো লাগতো